হ্যালো মেঘা কেমন আছিস হ্যাঁ রে আমি ভালো আছি তুই কেমন আছিস আচ্ছা বলছি জানিস তো একটা সমস্যায় পড়েছি তো একটু তোর দরকার ছিলো কারণ তুই এ ব্যাপারে ভালো জানিস তাই জন্যে আরে শোন না আমি সেই কলকাতায় তো আগে চাকরি করতাম কলকাতা থেকে এখন দিল্লিতে আসতে হয়েছে তো এখন দিল্লিতেই তো মো অনেক দিন মোটামুটি বলতে গেলে পাঁচ ছ বছর তো আমাকে এখানেই থাকতে হবে আরে হ্যাঁ রে কলকাতায় যে চাকরিটা করছিলাম ওখানে তো তুই তো জানিসই আমার স্যালারিটা অনেকটা কম ছিলো সেটার থেকেই পরীক্ষা দিলাম একটা পরীক্ষা দিয়ে এখানে বা একটা ভালো চাকরি পেয়েছি অনেকটা স্যালারি আছে তো তাই জন্যে কী করবো চাকরিটা ছাড়বো এতো দূরের জন্যে তো এখানেই মোটামুটি আমাকে ভালোই স্যালারি দিচ্ছে তাই আমি এখানে চলে আসলাম আর একটা জিনিসে অসুবিধা কী বল তো এখানে মানে আমার এখান থেকে এই অফিস থেকে আবার বিদেশেও আমায় যেতে হতে পারে তার জন্যে আমার একটা সমস্যা হয়ে গেছে আমার আমার পাসপোর্টের ঠিকানাটা না আপডেট করতে হবে হ্যাঁ রে আমার পাসপোর্টে ঠিকানাটা তো কলকাতার তো কলকাতা থেকে আমি যেহেতু দিল্লিতে পাঁচ ছ বছরের জন্যে হয়তো আরও বাড়তে পারে সমায়টা আমি তো ঠিক জানি না এবার কতো দিনের মধ্যে আমাকে বিদেশের পাঠাবে সেটাও আমি জানি না সবে সবে নতুন এসেছি আচ্ছা আচ্ছা শোন না বলছি পাসপোর্টে এই যে ঠিকানাটা যে আমি বদলাবো সেটাকে কি আমাকে কি কলকাতায় গিয়েই ঠিক করতে হবে নাকি আমি দিল্লিতে বসে ঠিক করতে পারি দিল্লিতেও করলে হবে বা অললাইনেও কিছু করলে হবে আচ্ছা আচ্ছা এখন অললাইনেও সুবিধা করে দিয়েছে বা ভালো তো তালে আমাকে আর ও মানে কোথাও যায় যেতেও হবে না কারণ নতুন চাকরি ছুটিও নিতে সমস্যা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মা কী বল তো অললাইনে করলে কীভাবে করবো কোনো গুগুল থেকে কি কোনো কিছু ডাউনলোড করতে হবে বা কিছু করতে হবে আচ্ছা আচ্ছা ওই সাইটে গিয়ে আচ্ছা মানে আমার কলকাতার যেই ঠিকানাটা আছে আমি পাসপোর্ট চেঞ্জ মানে ওখানকার আপডেট করতে চাই এই ঠিকানায় সেইটা পুট করবো তাই তো আচ্ছা আর কী কী ডকুমেন্টস লাগবে রে হ্যাঁ এখন তো সব কিছুতেই আধার কার্ড লাগে হ্যাঁ আধার কার্ড প্যান কার্ডও লাগবে ও আচ্ছা আচ্ছা ওগুলোকে ফটো তুলতে হবে ঠিক আছে ঠিক আছে ফটো তুলে ফটোও দিতে হবে আচ্ছা পাসপোর্ট সাইজে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ অফিসের জন্যে তুলেছিলাম পাসপোর্ট সাইজের ফটো তাহলে ওটাই দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে রে থ্যাংক ইউ খুব মানে এতো উপকার করলি না তুই আমি ভেবেই পারছিলাম না কী করবো ঠিক আছে রাখছি রে নতুন এসেছি তো এখানে সব গুছোতে সময় লাগছে ঠিক আছে রাখছি পরে কথা হবে হ্যাঁ ঠিক আছে